মুসলিমদের যে নিয়মকরণ বলে গিয়েছে তিনি হলো হজরত মোহাম্মদ তিনি বলে গেছে যে মুসলিমদের ধর্ম হচ্ছে মানতে গেলে রোজা নামাজ পাঁচ ওক্ত রোজা নামাজ হচ্ছে গ করতে হবে কোরআন তেলাবাদ করতে হবে এমনি লোকের কাছে পড়তে যেতে হবে কোরআন শরীফ না পড়লেই হবে নি এমনি মসজিদি আজান তাই যারা আজান দিতে হবে পাঁচ ভক্ত এমনি সবার মেনে চলতে হবে যে বি যে হজরত মোহাম্মদ যা যা বলে গেছে তাই তাই তার নিয়ম নিয়ম পালন মেনে চলতে হবে তার জন্য করে হজরত মহম্মদ বলে গেছে